আমি মেঘনা মিদ্দা বলছি হ্যাঁ আমি আপনার পার্লারে চুল কাটবো তো একটু যদি আপনি যদি একটু বলেন যে আপনি ওখানে কি কি স্টাইলে চুল কাটেন একটু যদি বলেন যে কেমন কি দাম পড়বে কি কি কোন কোন স্টাইলে চুল কাটলে স্টাইলগুলোর নাম যদি বলেন একটু আর কি কতো কি দাম পড়বে যদি একটু বলেন আমার আমার পরশু দিন দরকার আছে আর হেয়ার কালার করতে গেলে কত টাকা থেকে স্টার্ট হচ্ছে হেয়ার কালার আচ্ছা আমি আমি আমার মুখের শেপ অনুযায়ী হেয়ার কাটিং চাইছি আর কালারটা একটু মাইল্ড চাইছি প্রচণ্ড পরিমানে আমার চুল পড়ছে চুল উঠে যাচ্ছে তো আমি এমন কালার চাইছি যাতে আমার চুলটা যাতে কম ওঠে একটু হেয়ার ট্রিটমেন্ট যদি একটু করে দেন তাতে চুলটা যাতে কম ওঠে মানে চুলটা যাতে একটু স্মুথ হয় চুল যাতে একটু খুব ভালো থাকে চুলটা একটু রোদে বেরোলে একটু মানে কালারটা খুব সুন্দর দেখায় মানে খুব মাইল্ড কালার চাইছি খুব হাইলাইট যাতে না হয় সেইরকম করতে গেলে কেমন কি পড়বে কত কি নেবেন আপনি আমার চুলে তো হালকা ড্যানড্রফ আছে চুলের জন্য চুলের ট্রিটমেন্টের জন্য কালারের জন্য কত কোথায় কত টাকা আপনার মানে কত টাকা থেকে কত টাকা থেকে নিলে চুলটা একটু ভালো থাকবে কোনটা আর কি বেস্ট হবে দুহাজার টাকার মধ্যে আপনি কি কি করে দেবেন আমাকে আচ্ছা ঠিক আছে আমি তাহলে আপনার কাছে আচ্ছা আমি যাই তারপর আপনি করে দেবেন আমার চুলটা